এটা ফ্যাক্ট যে আমাদের বাঙালির যে ভাষা বাংলা ভাষা সেটা ক্রমশ আমাদেরই নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শুধু নয় কথার ব্যবহারে ভাষার ব্যবহারে ক্রমশ বাংলা ভাষা

ক্রমশ ক্রমশ ক্রমশ দূরে সরে যাচ্ছে আমাদের রাজ্যেই অনেক বাবা মা গর্ব করে বলেন আমার ছেলের ঠিক বাংলা ভাষাটা আসে না তাদেরকে শিখিয়ে দিই দেওয়ার সময় এসছে যে আপনার যে জাতি নিজের ভাষা ভুলে যায় সেই জাতির পতন বেশি তার দূরে থাকতে পারে না তাই প্রথমেই নিজের পরিবার থেকে শুরু করুন বাংলা ভাষায় কথা বলা অ্যাট লিস্ট প্রত্যেকেটা ভাষাই সুন্দর ভালো কাউকে আমি হেন করার কথা বলবিছে না বা কাউকে অসন্মানের কথা না বলে বলতে পারি এটা যে বাংলা ভাষার মতো এত সমৃদ্ধ এত মিষ্টি এত একটা বাংলা ভাষা নিজের জাতির যে আমাদের ভাষা বাঙ্গালী সেই ভাষা যদি কোনো কারণে পিছিয়ে যায় অসন্মানিত হয় ক্রমশ সেই জাতি দুর্বল হয় যখন আমি ছোটো ছিলাম তখন থেকে ইলেভেন টুয়েলভের মধ্যে বঙ্কিমচন্দ্র থেকে সমরেশ বসু আমার শেষ হয়ে গিয়েছিলো শেষ শেষ মানে আমার মতো করে আমি বুঝেছিলাম আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি হাঁসুলী বাঁকের উপকথা বলি তারাশঙ্করের অথবা বলি যে তিতাস একটি নদীর নাম অথবা বন পলাশীর পদাবলী আমার ছেলে হাউ হাউ করে তাকিয়ে থাকবে হয়তো আমার দিকে কোন সা কাব্যের কথা বলছি শরৎচন্দ্রের মতো একটা মানুষ আজ কজন পড়েছেন বলুন তো আমাদেরই তো বাংলার এত মিষ্টি ভাষা এত ভালো ভাষা সারা পৃথিবীতে অন্যতম আমাদের প্রায় সারা পৃথিবীর অন্যতম আমরা ফোর্থ না ফিফথ র্যাঙ্কিং করি ভাষার নিরিখে এখন ঠিক আমার সমীক্ষাটা মনে নেই কিন্তু বাংলা ভাষা যদি বিলুপ্ত হয়ে যায় ক্রমশ তার দায় থাকতে হবে আমাদের তার দায় নিতে হবে আমাদের তাই প্রথমেই বাংলা ভাষাকে সমৃদ্ধ করবার জন্য আরও আরও যোগাযোগের মাধ্যমের হিসাবে শুধু নয় আর্থিক হিসাবে গ্রহণ করবার জন্য নিজের বাড়ি থেকেই শুরু হোক এ কাজ